হ্যাঁ হ্যাঁ দাদা আমার স্কুলে খেলা আছে কটা প্রাইজ লাগবে কোনটা কেমন দাম হবে ভাই আচ্ছা এখানে বাচ্চাদের খেলা তো অত দামি জিনিসে আমার দরকার নেই যা যে দা যে জিনিসটা সবথেকে কম দাম সেইটা প্যাক করে রাখুন আমি যাচ্ছি নিয়ে আসবো হ্যাঁ দাদা একটা কথা প্লাস্টিকের চেয়ার আছে ওটা একটা কি দাম কমানো যাবে না দুশো টাকারটা বাচ্চাদের ছোটো চেয়ার একটু কম দাম ক একটু দামটা কমালে ভালো হয় ও আমি দু তিন দিন পরে যাব ঠিক আছে